পরিবারের মহিলারা মাছ ধরার ক্ষেত্রে বিভিন্নভাবে সহযোগিতা করে থাকে যেমন তারা মাছ ধরার জন্য যে সব খাবারের প্রয়োজন হয় সে সব খাবার তারা তৈরি করে দেয় এছাড়াও জাল নিয়ে আসা সেগুলিকে পরিষ্কার করে রাখা মাছগুলিকে সঠিক পাত্রে ধরে রাখা ইত্যাদি করে থাকে এবং তারা সমুদ্রে যায় না কারণ সমুদ্রের জলকে তারা খুবই ভয় পায়